দেখুন যদি বেড়াতে যাওয়ার জায়গায় কথা বলে থাকেন তাহলে কিন্তু আমি অনেক জায়গায় বেড়াতে গিয়েছি তার মধ্যে যেমন ধরুন পুরীতে গিয়েছি পুরীর যে সমুদ্র সৈকত তারপরে পুরীর জগন্নাথদেবের যে মন্দির এ সবই কিন্তু আমার খুব ভালো লেগেছে নন্দন কানন তারপরে আরেকটা যদি জায়গা বলে থাকেন দার্জিলিং দার্জিলিঙেও আমি গিয়েছি দার্জিলিঙের টয় ট্রেন দার্জিলিঙে যে চা বাগান তারপরে তোমার যে সকালবেলা সূর্য ওঠাটা যেটা দেখে মানুষ সবই কিন্তু আমার ভালো লেগেছে আর আমি আরো অনেক জায়গায় গিয়েছি তবে এই মুহূর্তে সব কিছু বিশ্লেষণ করে বলার মতো সম্ভব নয়